আমার সব সময় প্রিয় খেলা হলো ফুটবল এবং কারণ হলো আমার দাদারা ছোটো থেকে আমাকে এই খেলা শিখিয়েছে এবং এই খেলা শিখে শিখে আমার এর প্রতি একটি আগ্রহ জেগেছে এই খেলা খেললে মন সতেজ থাকে চিন্তা মুক্ত থাকে এবং এই খেলা অনেক লাভ আছে খেললে এবং আমি একটি ক্লাবের হয়ে খেলি সেই ক্লাবটির নাম হলো সো ঝোরহাট বয়েজ ক্লাব এই ক্লাবটি উনিশশো উনআশি সালের প্রতিষ্ঠিত হয় এবং এই ক্লাবটি প্রচুর ট্রফি জিতেছে এবং এই ক্লাবটির হয়ে আমি এখনো ফুটবল খেলি এবং এই ক্লাবটি আমাকে অনেক কিছু দিয়েছে আর এই খেলাটি খেলে আমার পড়াশোনাতেও আগ্রহ জাগে এবং এই খেলার প্রতি আমি আরো অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারছি তাই এই খেলাটি আমার প্রিয় খেলা